হুম হ্যালো

হ্যাঁ হ্যালো মুকুলদা বললাম আপনার মতোই আমিও একটু দোকান চালু করতে যাচ্ছি তো হচ্ছে সেটাতে ইনকাম কেমন তো হচ্ছে টাকা টাকাকড়ি কেমন লাগতেছে সেটা একটু বললে ভালো হয় হ্যাঁ কাপড়ের দোকানই করতে চাচ্ছি হ্যাঁ সেটাই অবশ্যই আমি সেটা মেনটেন করে নেব

হুম হুম হুম হ্যাঁ অবশ্যই আছে আমাদের এদিকে ভালোই আছে তো সেখানে ছেলেরও কোনো সমস্যা নেই আমি যদি খুলতে পারি ভালো করে পরিচালনা করার যাবে তাহলে হ্যাঁ ঠিক আছে আমি যাব গিয়ে সম্পূর্ণটা জেনে আসবো হ্যাঁ ঠিক আছে